নাচ নাচ একটা শিল্প সেই দিক থেকে যেহেতু নাচ একটা শিল্প তো এই শিল্পও কিন্তু অনেকটা মানুষকে একসাথে করতে পারে জাতির বুদ্ধিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে কারণ নাচ মানে এটাই নয় যে শুধু হাত পা দোলানো নাচের মধ্যে অনেক কিছু ফুটিয়ে তোলা হয় নাচের মধ্যে একটা সুন্দর বার্তা বহন করে নিয়ে যাওয়া হয় আমাদের সমাজের মধ্যে অনেক সময়ই এমন কিছু ঘটনা ঘটে থাকে এমন কিছু পরিস্থিতি চলে সৃষ্টি হয় তো যেগুলো শুধুমাত্র শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব যেমন নাটকে একটা মাধ্যম যেমন অভিনয় একটা মাধ্যম ঠিক সেইরকমই নাচও কিন্তু একটা মাধ্যম সেই নাচের মধ্য দিয়েও কিন্তু আমরা অনেক কিছু বহন করে নিয়ে যেতে পারি এই নাচ কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যেতে পারে তো সেই নাচকে সেভাবেই উপস্থাপন করাটা দরকার যেমন নাচ মানুষকে একসাথে করতে পারে মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে পারে আমাদের জাতির বুদ্ধিকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে তাই নাচ কিন্তু একটা সুন্দর মাধ্যম আমাদের কাছে